সবেমাত্র স্ট্যাম্প কয়েন শিলা সংগ্রহ করছে তাদের জন্য টিপস হল তারা যে স্ট্যাম্প মানে প্রায় লুপ্তপ্রায় মানে বহুত পুরনো সেই স্ট্যাম্প সংগ্রহ করতে পারেন কয়েনও সেই একই ধরনের যে প্রায় লুপ্ত পুরোনো দিনের কয়েন শিলাও আমরা অনেক জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে শিলা সেই শিলা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে পুরনো সংগ্রহ করে রাখলে সংগ্রহশালা থেকে সেগুলো বাজারে এখন অনেক মূল্য বেশি পাবেন এ তার জন্য হল যে আপনি তা আপনার পুরনো দিনের দিকে যত আপনি পাবেন স্ট্যাম্প কয়েন এবং শিলা সংগ্রহ করে রাখতে